আগামীকাল আমি নামো পাড়া থেকে অযোধ্যা পাহাড়ে আমার পরিবারের ছজন সদস্যের সাথে বেড়াতে যেতে চাই চারজন বসার একটি ছোটো ক্যাব এবং ছজন বসার একটি মাঝারি ক্যাবের ভাড়ার তফাৎ জানতে চাই